বাংলার লোকেরা সাধারণত বাংলা ভাষাতেই কথা বলে তাদের সবার হিন্দি বা ইংরেজি বা অন্যান্য ভাষা জানা নেই এখানকার সবাই বাংলা ভাষাই জানে এর ফলে তারা যখন বাইরে কোথাও যায় কোনো পর্যটন স্থানে সেখানে গিয়ে তারা তাদের ভাষার লোকেদের সাথে বাংলা লোকেদের সাথে শুধুমাত্র বাংলাতেই কথা বলতে পারে অন্য ভাষার লোকেদের সাথে সেভাবে কথা বলতে পারে না এর ফলে তাদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ বাংলার লোকেরা বাংলা ছাড়া অন্য কোনো ভাষা যেহেতু জানে না তারা সেখানে গিয়ে অন্য একটা লোকের সাহায্য নেয় কিছু ক্ষেত্রে কিছু কিছু লোক এরকমও থাকে যারা বাংলাও জানে বা সেখান যেখানে পর্যটন কেন্দ্রে গিয়েছে সেখানকার ভাষাও জানে যেমন হিন্দিও জানে কেউ ইংরেজিও জানে কেউ ওড়িয়া জানে যেখানে বা পর্যটন কেন্দ্রে গিয়েছে সেখানকার ভাষা কেউ কেউ জানে এর ফলে তাদের সাহায্য নেয় এই বাংলার লোকেরা সেখানে গিয়ে অন্য ভাষার লোকেদের সাথে কথা বলার জন্য এছাড়াও বাংলার লোক ছাড়া যদি বাইরের কোনো মানুষ যখন আমাদের এখানে আসে বাংলাতে আসে তখন তাদের ক্ষেত্রেও একটা অসুবিধা থাকে তারা হিন্দি জানে তারা হয়তো বাংলা জানে না এবং আমাদের বাঙালিদের মধ্যে একটা আগ্রহ থাকে কী বাংলা ছাড়া অন্য কোনো ভাষা শেখার কিন্তু ওই বাইরে থেকে যারা আসে তারা হয়তো হিন্দি তারা হিন্দি ছাড়া অন্য কোনো ভাষা তাদের শেখার আগ্রহও থাকে না আর তাছাড়া তারা বলতেও পারে না এর ফলে আমাদের সাথে যোগাযোগ করতে তাদের একটু অসুবিধে হয় কথাবার্তা আলাপ আলোচনা করতেও একটু অসুবিধা হয় এর ফলে তারা একটা সুযোগ সুবিধা ব্যবহার করে কী এই যে কিছু ক্ষেত্রে এরকম লোক থাকে যারা ওই ভাষার দুটো ভাষাই জানে সেরকম লোকের সাহায্য নেয় কিছু ক্ষেত্রে এরকম আবার হয় যে পুলিশ পুলিশের কিছু ক্ষেত্রে যখন কোনো মুম্বাই পুলিশের লোক আসে তারা হিন্দি জানে তারা বাংলা বোঝে না এর ফলে তাদের মধ্যে এমন কেউ থাকে যারা বাংলা এবং হিন্দি দুটো ভাষাই হয়তো জানে কেউ আবার বাংলা হিন্দি ইংরেজি ওড়িয়া সব ভাষা হয়তো এক সাথে কিছু কিছু ভাষা শিখে রেখেছে এর ফলে তারা ওই সব লোকের সাহায্য নেয় এবং বাংলা লোকের সাথে যোগাযোগ সাধন করে এবং বাঙালিও ঠিক সেমভাবে একইভাবে ওই অন্য কোনো ভাষার লোকেদের সাথে যোগাযোগ সম্পন্ন করতে পারে